হুম হুম বলুন হুম বলুন হুম রোজই দিচ্ছি বলুন কতজন আছে হ্যাঁ হয়ে যাবে আপনারা কতজন আছেন হ্যাঁ হয়ে যাবে হ্যাঁ বলুন হয়ে যাবে হ্যাঁ এ সির ব্যবস্থা আছে জানলা আছে ছ হাজার টাকা ঠিক আছে আমি পরে জানাবো আপনাকে